একটা শিশু যখন ছবি আঁকতে শুরু করে সে খুব ভালো আঁকতে পারে না তবুও সে আঁকার চেষ্টা করে হ্যাঁ নানা রকম তার মনের ইচ্ছা কে তার কাগজে ফুটিয়ে তোলার চেষ্টা করে কিন্তু সেগুলো ভালো হয় না উৎসাহিত করা উচিত উৎসাহিত করলে তারা আরও ভালো করার চেষ্টা করবে তাদের মস্তিষ্কেরও স্বাস্থ্যের উন্নতি হবে এইভাবে বাচ্চাদেরকে উৎসাহিত করলে তারা পরবর্তীকালে

কিছু করার ইচ্ছা থাকে এই ইচ্ছাটাকে যত দূর নিয়ে যেতে পারবে তাকে সাহায্য করা উচিত

বড় করার পিছনে আমাদেরকেও চেষ্টা করা উচিত